আমাদের গ্রামের সদস্য কোনো কিছু অসুবিধা হলে সদস্যের কাছে জানাই

যেকোনো একটা সাার্টিফিকেট দরকার কিংবা পড়াশোনার ব্যাপারে কিংবা কোনো কেউ মারা গেলে তার সাার্টিফিকেট এই এই রকম কাজগুলো আমাদের সদস্য ক করেই থাকে আর আর যে কোনো কাজ যাবতীয় এখন তো সদস্য না হলে কোনো কাজই হবে না সদস্যই কথা মতো আমাদের চলতে হচ্ছে এবং আমাদের কথা মতো সদস্য নি নিয়ে যাচ্ছে কোন দরকার হচ্ছে এবার তারপরে কোনো কিছু ওপর মহলে যেতে হলে সদস্যই আ আমাদের বলে দেয় অমুক জায়গা যাও আমি লিখে দিচ্ছি কোনো অসুবিধা হবে না সেইমতো আমরা ওই সদস্যর কথা মতো ওপর মহলে যাই এবং লিখে দেয় সেই মতন নিয়ে যাই তাতে আমাদের কাজও হয়ে যায় আমাদের সদস্য খুবই ভালো